হ্যালো

হ্যাঁ এটা ফার্নিচারের দোকান বলুন কি দরকার হ্যাঁ বলছি আমার এখানে ফার্নিচারের সমস্ত কিছুই পাওয়া যায় যেমন গোদরেজ আলমারি থেকে শুরু করে লোকাল আলমারি ফার্নিচারের আপনার শোকেস থেকে শুরু করে আপনার কাপড় রাখা আলনা আপনি চেয়ার টেবিল ডাইনিং টেবিল যা চাইবেন আপনি সবই পাবেন এখানে ডিজাইনের ক্যাটলগ আমাদের আছে আপনি এসে দেখতে পারেন তবে আপনি যদি জানতে চান তাহলে ডবল ডোরের আছে সিঙ্গেল ডোরের আছে কাঁচ লাগানো আছে টিভি সোফা সেট আছে টিভি সেট টিভি আলমারি সেট পাওয়া যায় যেটা একটা আছে সেটা ডবল ডোরেরও হয় আবার সিঙ্গেল ডোরেরও হয় গোদরেজের পাবেন গোদরেজের ডোরটা আপনার কাঁচ লাগানো হবে বিনা কাঁচওয়ালাও হবে ডবল ডোরও হবে সিঙ্গেল ডোরও হবে লকার আপনার থাকবে হাইট আপনার ছয় ফুটেরও হবে তিন ফুটেরও হবে চার ফুটেরও হবে আপনি যে রকম চাইবেন সেরকম পাবেন এবং যেরকম দামের চাইবেন যেরকম কোয়ালিটির চাইবেন এবার আপনার সেটা পছন্দ অনুযায়ী নির্ভর করছে আপনি তাহলে এসে একবার দেখতে পারেন আমাদের এখানে কালার তো বহুত রকমের আছে আপনি যে কোনও কালার আপনি চুজ করতে পারেন তবে গোদরেজের কালারটা আপনার সিলভার আর উডেন কালারটা সব থেকে বেশি চলছে আপনি উডেন কালারটা নিতে পারেন আপনি কোন ধরনের আলমারিটা চাইছেন সেই অনুযায়ী প্রাইসটা বলব আপনার বাজেট অনুযায়ী আপনি ধরে নিন অনেক রকমের ডবল ডোরের তিন ফুটের নেবেন না পাঁচ ফুটের নেবেন না ছয় ফুটের নেবেন সেটা বলুন বা ডবল ডোরের তিন ফুটের আট হাজার টাকা ছয় ফুট পাঁচ ফুট তো হয় না ছয় ফুট তিন ফুট আর ছয় ফুট ছয় ফুটের আপনার ওই পনেরো হাজার টাকা মতন পড়বে যেটা আপনার একদম সব থেকে লোয়েস্ট প্রাইস এবং হায়েস্ট প্রাইসেরও আছে এবার আমি আপনাকে লোয়েস্টা বললাম হায়েস্টটা আপনার বাজেট অনুযায়ী চলবে আপনি এর থেকে বেশি দামেরও নিতে পারেন দুর্গা দিঘি পূর্বপাড়া হ্যাঁ আপনি অনলাইন অনলাইন সার্চও করতে পারেন অনলাইন সার্চও করতে পারেন গুগুল ম্যাপে আমাদের দোকানের লোকেশান সেট করা আছে কাউকে জিজ্ঞাসা না করে আপনি গুগুল ম্যাপ ধরেও চলে আসতে পারেন কোনও সমস্যা নেই কিম্বা আপনি ফোন করলেন দুর্গা দিঘি এসে মোড়ের মাথায় এসে আমি লোক পাঠিয়ে দেব সেখানেও চলে আসতে পারেন আপনার সুবিধা অনুযায়ী আপনি কখন আসবেন আমার তো সকাল থেকেই প্রত্যেক দিনই খোলা থাকে শুধু রবিবার বিকেলটা বন্ধ থাকে তো আপনি রবিবার বিকেলটা ছাড়া আপনি যে কোন টাইমেই আপনি বলতে পারেন বা আসতে পারেন সন্ধ্যে আটটার মধ্যে আপনি কখন আসবেন বিকেল চারটের দিক করে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যখন আসবেন একবার কল ব্যাক করে নেবেন আমায় আর আপনি কি আপনি কি কি ধরনের মাল কিনতে চাইছেন যদি বলতেন তাহলে তার ক্যাটলগটা আমি আনিয়ে রাখতাম আমি আমার শোরুম থেকে দেখুন আপনি যদি লোকাল মাল নেন তাহলে ডেলিভারি চার্জ লাগবে আপনি যদি ব্রাণ্ডেড মাল নেন তাহলে কোনও ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি এবার ধরুন তার মধ্যে গোদরেজের আলমারিটার জন্য আপনি জিজ্ঞাসা করছিলেন আপনাকে আমি ওটাই বলি গোদরেজের আলমারি যদি আপনি ছয় ফুটেরটা নেন তাহলে তার ডেলিভারি চার্জটা আপনি ফ্রি পেয়ে যাবেন চার্জটা লাগবে হ্যাঁ ঠিক আছে আসুন আসুবিধা নেই হ্যাঁ রাখুন গুড ডে